আমি এতদিন যে বইটি পড়ে পছন্দ ভাবতে পারিনি যে আমার এতটা পছন্দের হয়ে উঠবে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি প্রথমে ভাবিনি যে এতটা পছন্দ হয়ে উঠবে কারণ বইটিতে অনেক রবীন্দ্রনাথের অনেক কবিতা রবীন্দ্রনাথের অনেক ছোটোবেলার কবিতা এখান এখান থেকে পাওয়া যায় যেমন কবি তার মধ্যে কয়েকটি কবিতা হলো মেনেছি হার মেনেছি একটি একটি করে তোমার পুরানো পুরানো তার খোলো এরকম অনেক কবিতা এখান থেকে পাওয়া যায় এখান থেকে তার মধ্যে একটি কবিতা আমি বলে শোনাচ্ছি আমি বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মোরে এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে না চাহিতে মোরে যা করেছ দান আকাশ আলোক তনু মন প্রাণ দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহা দানেরই যোগ্য করে অতি ইচ্ছার সঙ্কট হতে বাঁচায়ে মোরে আমি কখনো বা ভুলি কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে

দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই পুরানো আবাস ছেড়ে যাই যবে মনে ভেবে মরি কী জানি কী হবে নূতনের মাঝে তুমি পুরাতন সে কথা যে ভুলে যাই দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই এরকম আরও অনেক কবিতা আমি এই বইটি থেকে পেতে পারি এই বইটি আরও যে গান অনেক গান এই বইটি থেকে আমরা পেতে পারি তার মধ্যে আর একটি কবিতা বলে আমি শোনাচ্ছি আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান দিয়ো তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান আমি তোমার ভুবন মাঝে লাগিনি নাথ কোনো কাজে শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন তখন মোরে আদেশ কোরো গাইতে হে রাজন ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে আমি যেন না রই দূরে এই দিয়ো মোর মান এভাবেই এভাবেই রবীন্দ্রনাথের গীতাঞ্জলি বইটি আমার পছন্দের হয়ে উঠেছে এবং আপনা আমার মন পরিবর্তন করেছে যেটাতে অনেক রবীন্দ্রনাথ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর সমগ্র পৃথিবী জুড়ে ব্যর্থতার প্রচার করার মতো সাধ্য আমার নেই তবুও তার জীবনের শ্রেষ্ঠ এই গীতাঞ্জলি পুস্তকটি আমরা পেয়েছি রবীন্দ্রনাথের লেখা অনেক কবিতা এখান থেকে কে কে এখানেতে আছে এবং এখান থেকে পড়ে সবাই এই কবিতা জানতে পারছে কবিতা গান সবই শুনতে পাচ্ছে